রান্না করতে আমি বরাবরই খুব ভালোবাসি এবং তার সাথে সাথে যদি নতুনত্ব রান্না হয় তাহলে তো খুবই ভালো আমি চেষ্টা করি বিভিন্ন নতুন নতুন রান্না করে সকলকে পরিবেশন করতে আর রান্না করলে তো মন খুবই ভালো হয়ে যায় আর আমি শুধুমাত্র যে পরিচিত রান্না তা নয় বিভিন্ন বাইরের যে সমস্ত রান্না সেগুলোও অনেক সময় করার চেষ্টা করে থাকি যেমন দক্ষিণ ভারতের কিছু খাবার যেমন ধরুন ধোসা ইডলি সম্বর বড়া এরকম খাবার কিছু কিছু করে আমার বাড়ির লোককে খাইয়েছি এবং খুব ভালোও লেগেছে সেগুলো বানাতে তার সাথে মোমো রয়েছে আরও নানান ধরনের কিছু খাবার যে খাবারগুলো বানাতে আমার খুব ভালোও লাগে এবং সেগুলো বানিয়েও কিন্তু আমি যে সকলকে খাইয়েছি তাতেও আমার খুব আনন্দ হয়েছে